আমাদের আমাদের ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষেরা বাস করে আমার সব থেকে বেশি যে ধর্মটা ভালো লাগে সেটা হচ্ছে খ্রিস্টান আমার যিশু খ্রীষ্টকে খুব ভালো লাগে আর আমি চাই যে যেসব মানুষেরা এই যেসব ধর্মের মানুষেরা আমাদের ভারতে বাস করে তারা নিজেদের মধ্যে হিংসা যাতে না করে যে যার ধর্ম সে তার যেন পালন করে আমাদের যেমন আমরা বাঙালিরা তেরো বারো মাসে তেরো পার্বণ যেমন আমাদের হয় তেমন মুসলিমদেরও অনেক অনেক ধরনের আছে অনেক ধরনের অনেক ধরনের অনুষ্ঠান আছে সব সব ধর্মেরই কিছু না কিছু অনুষ্ঠান আছে কিন্তু তারা যেমন বিভিন্ন ধর্মের সাথে হিংসা না করে নিজেরা নিজেদের মধ্যে যেন ধর্মটা পালন করে